আলিপুরদুয়ারে সে রকম কোনো শিল্প প্রতিষ্ঠানই নেই কোনো শিল্পরই নেই এখনকার ছেলেমেয়েরা যারা পড়াশোনা শিখে বেকার ঘুরে বেড়াচ্ছে সবার তো আর সংসারে সেরকম আর্থিক ইয়ে থাকে না যাদের এই অবস্থায় তারা এখন এই লোনে লোন নিয়ে টোটো কিনছে কেউ কিস্তিতে অটো চালাচ্ছে এইভাবেই মানে দিনগুলো কাটছে কিন্তু কোনো কোনো জায়গায় আবার দেখা যায় যেমন মাদারিহাট ব্লকে অনেকে আমাদের আলিপুরদুয়ারেও মানে মেয়েরা বউরা যেমন কেক বানাচ্ছে কেক বানিয়ে বিক্রি করতেছে ছাতু বানাচ্ছে হ্যাঁ মিলে ছোলা মিলে দিয়ে ছাতু বানিয়ে বিক্রি করছে কতগুলো জায়গায় আবার ধূপকাঠি লোকাল যেটা ধূপকাটি ধূপকাটি মানে বিক্রি করতেছে এইভাবে মানুষ জীবনযাপন করছে